বান্ধ রেসটুরেন্ট আমি আরামবাগের বাস স্ট্যান্ডের কাছ থেকে যে খাবার অর্ডার করেছিলাম না আপনার রেস্তোরাঁয় দু প্লেট চিকেন বিরিয়ানির তো চিকেন বিরিয়ানিটা কি সঠিক সময়ে পৌঁছাবে তো আমার তো দুপুর বারোটার মধ্যে পৌঁছে দেয়ার কথা ছিলো তো আপনার কর্মীরা আমার অর্ডারটি নিয়ে বেরিয়েছে তো তো সঠিক সময় সেটি আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে তো এই ব্যাপারে আপনি নিশ্চিত করে জানান আমাকে কারণ আমাকে সঠিক সময়ে আমার খাবারটি অবশ্যই আপনাকে পৌঁছে দিতে হবে আমি খাবারটি আপনার কাছে যে অর্ডার করেছিলাম সেটি যেন সঠিক সময়ে পৌঁছে দেয়